শিক্ষা কর্মসংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে পরিচয় মেদিনীপুর জেলার তরুণদের সামনে প্রধান চ্যালেঞ্জ ও সুযোগগুলি কী এখনকার বেশিরভাগ মানুষই শিক্ষাগত দিক থেকেই হোক পড়াশোনার দিক থেকেই হোক বা কাজকর্মের দিক থেকেই হোক সবেতেই তারা সবটাকেই চ্যালেঞ্জের হিসাবে নিয়ে নেয় সবেতেই তারা চ্যালেঞ্জ দেয় কিন্তু তারা এটা ভাবে না যে মানুষকে সাধারণভাবে ভাবতে হয় তারা সবটাই প্রতিযোগিতা না করে তাদের সবটাই সা সাধারণভাবে বিবেচনা করাটা দরকার এখনকার তরুণরা তো ঠিকভাবে পড়াশোনা করতে পারে না কারণ সবেতেই যেখানেই যায় সেখানেই টাকা টাকা ছাড়া আজকাল কিছুই হয় না তো আমাদের সমাজের উন্নতির জন্য কিছু প্রশিক্ষণ করা হোক যেখানে যুবক যুবতীরা পড়াশোনা করে নিজেদের ওপর নির্ভরশীল হতে পারে যেখানে বিনামূল্যে পড়াশোনা হবে বিনামূল্যে চিকিৎসা হবে বিনামূল্যে সব কিছু পাওয়া যাবে এবং যাতে তারা সেখানে কাজ করে নিজেদের সংসার চালাতে পারে পরিবারের পাশে দাঁড়াতে পারে এবং কর্ম হিসাবে সেখানটাতেই যেন তারা আগ্রহী হয়ে পড়ে এবং এমন কিছু করা হোক যাতে সমাজের মানুষ সেখানে বিশ্বাস করতে পারে আজকাল প্রায় বিশ্বাস তো উঠেই গেছে সবার প্রতি কারণ যাই করতে যাই তাতেই অবিশ্বাস কারণ এখন পয়সা দিলে সেই পয়সা আর ঘুরে আসে না তো সবাই শুধু ভাবে যে কিছু কিছু ফান্ডে টাকা দিয়ে যেমন চলে গেছে তো সেই ফান্ড যদি আবার চলে যায় মানুষের মধ্যে তো যেটাই হোক যেন সেটা বিশ্বাসযোগ্য হয় মানুষের কাছে সেখানে যেন মানুষ শান্তি করে যেটা দেয় সেটা পরবর্তী পর্যায় যেন সেটা ফেরত পায় সেই জিনিস যেন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না হয় কারণ গরিবের অল্প জিনিস দেওয়া মানে সেটা বিরাটই দেওয়া বড়োলোকদের কাছে হয়ত সেটা কোন ব্যাপার না তো গরিবের কাছে অল্পটাই অনেক তো তারা যেন নির্ভয়ে নিরভি দ্বিধায় সেটা তা সেই সংস্থায় রেখে সুচিন্তায় থাকতে পারে এবং পরবর্তী পর্যায়ে তাদের অসুবিধা বা রোগ জ্বর হলে তারা যেমন সেখান থেকে সু সুবিধা পেতে পারে এবং সংস্থার মানুষ যেন তাদের পাশে এসে যথাসময়ে দাঁড়ায়